সন্ধ্যেবেলায় গোপালনগরে যে ডেলিভারিটা দিয়ে গেলে খাবারের ফুড প্যাকেটের আমি সেই ভদ্রলোক বলছি তুমি যে খাবারটা দিয়ে গেছ তার মধ্যে আপনার তোমার যে চিকেন লালিপপটা এবং চিকেন টিক্কাটা যেটা দিয়েছো ওটা তো একেবারে ওই খাবারটা দিলে কি করে তোমরা পাবলিককে আমি কি এটা নিয়ে খাদ্য দপ্তরে কমপ্লেন জানাবো তুমি আমি হ্যাঁ তুমি যে বাইপাসে যে শ্রদ্ধাঞ্জলি রেস্টুরেন্ট থেকে যেটা এনে দিলে আমাকে সন্ধ্যেবেলায় এখন আমি আত্মীয়স্বজন নিয়ে আমার ঘরে আজকে একটা অনুষ্ঠান ছিল সেই উপলক্ষ্যেই আনা হয়েছিলো তো আমি আমার আত্মীয়স্বজন নিয়ে বসে এখন যখন খাবারটা খেতে গেলাম তখন তো দেখছি এই দুটো জিনিস একেবারে পচা তো এবার যখন এসব ডেলিভারি করবে তোমাদের উচিত না একটু যাচাই করে দেখে নেওয়া আমি কিন্তু খাদ্য দপ্তরে কমপ্লেন জানাবো